সময় সুযোগ হলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে বিশেষ করে আমাদের ভারতের পবিত্র তীর্থস্থানগুলো এবং পাহাড় সমুদ্র বিভিন্ন অঞ্চলের যেগুলো প্রসিদ্ধ আছে সেগুলো ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে কিন্তু সবসময় আমাদের সময় ও সুযোগ এবং আর্থিক স্বচ্ছলতা তিনটের মধ্যে একত্র হয় না তাই সময় এবং সুযোগ পেলেই আমি ছুটে চলে যেতে চাই পাহাড়ের দিকে পাহাড় বলতে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কাঞ্চনজঙ্ঘার যে পাহাড় আছে সেখানে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে মুগ্ধ করে এবং সেখানে দূষণমুক্ত পরিবেশ আমাদের শরীর স্বাস্থ্য দুটোকেই ভালো রাখে এবং সেখান থেকে যদি আবার সুযোগ হয় আমি পবিত্ত বেনারসের বিশ্বেশ্বরের ধামে যেতে চাই সেখানে সন্ধ্যেবেলায় যে আরতি হয় সেটা আমাদের দেখার মতো এবং সে জিনিস আমাদেরকে মুগ্ধ করে এবং কখনো যদি সুযোগ হয় আমি চলে যেতে চাই ভূস্বর্গ কাশ্মীর সেখানেও প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করে এবং ছবির মাধ্যমে আমি অনেক কিছুই তার দৃশ্য দেখেছি এবং সেই দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি সুযোগ পেলে আমি ভূস্বর্গ কাশ্মীরে যেয়ে কিছুদিন থাকতে চাই